পশ্চিমবঙ্গের লোকেরা একে ওপরের সাথে সংযোগ স্থাপন এবং বিনোদনের মাধ্যমে সম্প্রদায় গড়ে তোলার মূল উপায়গুলি হলো হস্তশিল্প বইমেলা এখানে সবথেকে বড়ো উপায় হলো পশ সার্বজনীন দুর্গা পূজা এই দুর্গ পুজোতে আমরা জাত ভেদ ভেদাভেদ করি না এখানে হিন্দু জাত মুসলিম জাতও এই এই দুর্গা পূজায় উপভোগ করে এখানে একসাথে খাওয়া দাওয়াও চলে এবং বড়ো রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি এবং এখানে বিভিন্ন জাতের এই পুজোতে বিভিন্ন জাতের এই বিভিন্ন জাতের জাতির মানুষ এই পুজোতে পুজো দেখতে আসে এবং এখানে বিভিন্ন ধরনের পুজোও হয় যেমন দুর্গা পূজা হয় কালী পুজো হয় এবং সব পুজোতেই এখানে সব জাতেই একসাথে আসে সেইরকমই আমরাও ওই মুসলিম জাতির যেমন ঈদ হয় যখন ঈদ যখন হয় তখন আমরাও তাদের এ তাদের এই অনুষ্ঠানে আমরা উপভোগ করি আমরাও যাই তাদের সথে খাওয়া দাওয়া করি এবং একসাথে মিলেমিশে একই রকমভাবে আমরা ইনজয় ফুর্তি করি এবং এই উৎসবে এই উৎসবে উৎসবে ধর্মীয় খাবারের স্টলও বসানো হয় এবং এখানে আমরা আয়ুর্বেদিক ওষুধও দেওয়া হয় এবং এইখানে এখানে প্রচুর পরিমাণ আমরা একসাথেই এই জাত জাতির কোনো ভেদাভেদ থাকে না একসাথেই এখানে খাওয়া দাওয়াও হয় একসাথেই আমরা ঘোরাফেরাও করি এবং এইখানে এখানে এই ধর্ম এই এই ধর্ম